হ্যালো হ্যাঁ বল

হ্যাঁ ভালো চলে তো ওই সাইডের রোডে তো ভালো বেচা কেনা হয় তুই তো মালিক আমি তোর দোকানে কাজ করি কর্মচারী তা আমার থেকে তুই তো ভালো জানবি আমার কর্মচারী আমি কর্মচারী হলেও তুই তো মালিক তুই তো ভালো জানবি হ্যাঁ তুলতে পারিস সব রকম তুলতে পারিস

আমি বলি ভাই মেয়েদেরটাই তোল হ্যাঁ মেয়েদের শাড়ি টাড়ি তোল কেন পূর্ব পাড়ায় তো মেয়েদের মেয়েদের জামা কাপড়ের দোকান তো অত নেই শাড়ি টাড়িগুলো তোল শাড়ি জামা প্যান্ট মেয়েদের মানে পূর্ব পাড়ার পূর্ব পাড়ায় তো মেয়েদের জামা প্যান্টের দোকান খুব একটা কম মাইনে হ্যাঁ পেয়েছি গত সপ্তাহে তো ঢুকলো হ্যাঁ দিয়েছে কেন তোর ঢোকে নি হ্যাঁ বোনাস পেয়েছি তোর ঢোকে নি হ্যাঁ রাখ ভালো থাকিস